হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ খুলেছি আচ্ছা মোবাইল কত দামের মধ্যে আচ্ছা আপনি সাউন্ড কোয়ালিটি ভালো চাইছেন তাই তো তাহলে আপনি রেডমি আছে নিতে পারেন ওপো আছে হ্যাঁ ওইটার দাম হচ্ছে আপনার বারো হাজার টাকা আচ্ছা ওটা এখন আমাদের দোকানে নেই মানে আমি আনতে দিয়েছি কিন্তু এখন নেই আপাতত আপনি অন্য কিছু নিতে পারেন হ্যাঁ আছে আমি আর দু তিন ঘণ্টা পর দোকান বন্ধ করে দেবো বিকেলে আবার পাঁচটার দিক করে দোকান খুলব আপনি চাইলে আসতে পারেন বিকেলে হ্যাঁ আপনি ওপো নিতে পারেন ওখানে ক্যামেরা কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সবকিছুই ভালো ওটার দাম পড়ছে আপনার পনেরো হাজার টাকা আচ্ছা আপনি দোকানে আসুন না তারপরে আপনাকে সবরকম দেখুন দেখে তারপর না হয় দামটা তখন ঠিক করা যাবে আপনি আগে কিনুন তারপর তাহলে আপনাকে একটু দু তিন দিন ওয়েট করতে হবে কারণ এই মুহূর্তে নেই আর আমি আজকেই আনতে দিলাম আজকেই অনেক কিছু শেষ হয়ে গেছে আজকেই আমি আনতে দিলাম এবার সেটা তো অনেক দূর থেকে আসবে তাই দু তিন দিন দেরি হবে আপনি দু তিন দিন পরে আসুন আচ্ছা তাহলে আপনার যদি খুবই প্রয়োজন হয় তাহলে আমি আপনি ওপোর নিতে পারেন রেডমি নিতে পারেন

হ্যাঁ সুন্দর হবে ক্যামেরা কোয়ালিটি ভালো সাউন্ড কোয়ালিটি ভালো আপনি নিতেই পারেন হ্যাঁ হ্যাঁ পনেরো হাজার হ্যাঁ সন্ধ্যের দিকে খোলা থাকবে এই পাঁচটার সময় আসতে পারেন আবার বন্ধ করার আগে আসতে পারেন কারণ আমার দোকানে প্রচুর ভিড় থাকে তো আপনি সন্ধ্যের দিকেও আসতে পারেন আবার শেষের দিকেও আসতে পারেন দোকান বন্ধ করার আগে আচ্ছা তাহলে আপনি সন্ধ্যের দিক করেই আসুন তখন আপনি দেখেশুনে নেবেন হ্যাঁ রাখুন